স্থানীয় শিল্প কারণগুলি যা আমাদের বাঁকুড়া জেলায় গঠিত হয় তা হল গেঞ্জি ফ্যাক্টরি বা কাপড় ফ্যাক্টরি যা আমাদের এখানে জন্ম জন্ম থেকে স্থানান্তরিত হয়ে এসেছে আমরা যে গেঞ্জিগুলো তৈরি করি তাঁত দিয়ে বা কাপড় যা আমরা এবং তৈরি করি তাঁত দিয়ে এসব জিনিস আমাদের এখানে প্রজন্ম থেকে স্তানান্তরিত হয়ে গঠিত হয়েছে এই সব জিনিস আমরা ফ্যাক্টরিতে তৈরি করে থাকি আমাদের প্রচুর প্রচুর লোক আছে যারা এই সব জিনিস তৈরি করে ফ্যাক্টরিতে আমরা প্রজন্ম প্রজন্ম থেকে এই সব জিনিস তৈরি করে ফেলে এসেছি কারণ এই সব বাঁকুড়া জেলায় জন্ম থেকে হয়ে চলেছে এই শিল্প কর্মগুলি প্রজন্ম থেকেই প্রজন্ম হয়েছে আর আমাদের পূর্বপুরুষরা এই জিনিসটি বছরের পর বছর পূর্ব জন্ম থেকে সব চলে এসেছে যেমন আমার বাবা আমার বাবার দাদু দাদু এই সব পূর্ব জন্ম জন্ম থেকে থেকে হয়ে আসছে আমরা ফ্যাক্টরি আমাদের পনেরোশো বছর থেকে হয়ে চলে এসেছে এসব জিনিস আমাদের গঠিত হয়েছে জন্ম জন্মান্তরে গেঞ্জি ফ্যাক্টরি বা কাপড় এসব আমাদের এখানে চলে আসছে তৈরি হয়ে ফেলেছে এসব জিনিস প্রজন্ম থেকে চলছে যেমন জামা গেঞ্জি আমাদের ফ্যাক্টরি থেকে হয়ে চলছে বারবার হচ্ছে এই সব জিনিস প্রজন্ম থেকে স্থাপিত হয়েছেই গেঞ্জি আমাদের ফ্যাক্টরিতে